ভারতীয় পরিবহন ব্যবস্থা রেলপথ আকাশপথ সড়কপথ এই তিনভাবে যে কোন জায়গায় আসা যাওয়া করতে পারে লোকেরা আকাশপথ রেলপথ সড়কপথ এই তিন পথের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে পারে সড়কপথে যাওয়ার অসুবিধা যেমন ভিড় বেশী থাকে আর রেলপথের অসুবিধা হলো সময়ে ট্রেন আসে না আর রাস্তার একটা ভাগ থাকলে বেশী অসুবিধা হয় তাহলে যদি দুটো ভাগ থাকে তাহলে সুবিধা পাওয়া যায়